খেলাধুলা মানে প্রতিটা খেলাধুলা হচ্ছে একত্রিত খেলা একত্রিতভাবে না খেললে কোনো খেলাই ভালোভাবে জেতা যায় না আর খেলাধুলায় প্রত্যেকটা ছেলের পারফরম্যান্স ভালো থাকা দরকার তবেই একমাত্র প্রতিটা খেলায় জয়ী হওয়া যায় তো তার মধ্যে সেরকম ক্রিকেট খেলা আছে ধাসবল খেলা আছে ফুটবল খেলা আছে তো প্রতিটা খেলাই একক একত্রিত খেলা প্রতিটা খেলাই হচ্ছে প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলায় যেরম যারা ব্যাটিং ব্যাট ধরে যারা বোলিং বল করে তো যারা ফিল্ডার আছে যখন ফিল্ডিং করবে প্রত্যেকটা ছেলেরই মানে ভূমিকা গুরুত্বপূর্ণ প্রত্যেকে একত্রিতভাবে খেলে প্রত্যেকে বন্ধু হিসাবে সবাই সবার পাশে থাকে ধাবাস বল খেলায়ও একই রকমভাবে খেলে ফুটবল খেলায়ও কেউ মাঝ মাঠ খেলে কেউ গোলকিপার গোল গোলকিপার কেউ ব্যাকই খেলে প্রত্যেকটা ছেলের মানে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলের ওপরে মানে ডিপেন্ড করে ঠিক আছে না তো কোনো খেলায় জয় লাভ করা যায় না প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলের সঙ্গী সবাই সমানভাবে সবাই সবাইকে সাপোর্ট করে সঙ্গে যেরকম দর্শকরাও আছে প্রতিটা যে যার টিমের হয়ে একটা এনার্জি প্রদান করে যার জন্য প্রতিটা ছেলের খেলতেও ভালো লাগে খেলাই মন দিয়ে খেলে আর প্রতিটা খেলাই একত্রিতভাবে না খেললে কোনো খেলাই জয়লাভ করা যায় না একত্রিতভাবে খেলতে হয় প্রত্যেকটা খেলাই একত্রিতভাবে খেলা হয়